হ্যালো হ্যাঁ শ্রী কালেকশন থেকে বলছেন হ্যাঁ বলছি যে আমার গুড ভাইবসের কিছু স্কিনকেয়ার প্রোডাক্ট লাগবে যেমন ওই উবটানের ফেস ওয়াশটা আর নাইট ক্রিম তো আপনার দোকানে কি এই অ্যাভেলেবেল আছে আচ্ছা না আমি অ্যাকচুয়ালি গুড ভাইবসই ইউজ করি তো আপনি কি বা বাইরে থেকে আনিয়ে নিতে পারবেন মানে সম্ভব হবে সেটা আচ্ছা তো মামাআর্থের ওই উবটান ফেস ওয়াশটা কি হবে ওটা কি অয়েলি স্কিনের জন্য প্রেফার করে আচ্ছা তো ওটার দাম কত আছে যদি একটু বলেন আচ্ছা তো আপনারা কি বাড়িতে ডেলিভারি দেন না মানে আমি অ্যাক অ্যাক আমি তো বাড়িতে আসলে নেই তো আচ্ছা আপনাদের দোকানটা ঠিক কোথায় মানে আমি যদি যেয়েও কিনি তাহলে আচ্ছা আচ্ছা আ আর এমনি অ অর্ডার দিলে আপনি কি ডেলিভারি দিতে পারেন ওকে তাহলে আমি আপনি আমার আপনি একটু তাহলে দুটো একটু অর্ডার লিখে নিন আর অ্যাড্রেসটাও আমি আপনাকে পাঠিয়ে দিই ঠিক আছে এই নাম্বারে আমি পাঠিয়ে দিই আপনি কাইন্ডলি যদি হ্যাঁ হ্যাঁ না আমার উবটান একটা আ আর একটা নাইট ক্রিম দুটো একটু লিখে নিন আমাকে দু দিনের মধ্যে একটু ডেলিভারি করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে রাখছি আপনি একটু ডেলিভারি করে দেবেন